আগেকার দিনে মহিলারা সচরাচর মাছ ধরতে যেত না কিন্তু এখনকার সময় মহিলারা যায় সমুদ্রে মাছ ধরতে একটা মাছের বিজনেস করবে যাতে মাছ বিক্রি করে কিছু টাকা উপার্জন হয় সেই জন্য কিন্তু আমি তো মাছ ধরা নিয়ে এ রকম কিছু করি না আমি শুধু ওই মাছ নিয়ে আসলে বাড়িতে কাটাকুটি করি এটাই আমার কাজ